হ্যালো মা কেমন আছিস হ্যাঁ রে তোর মা আমি সব ভালো আছি আমাদের চিন্তা করতে হবে না তা হ্যাঁ রে পূজোর তো আর হাতে গোনা কয়েকটা দিন ছুটি টুটি পাবি তো অফিস থেকে তোর মা বা তোর মা বারবার করে বলছিল তোর জন্য কি জামা কিনবো তা তুই কি এসে দেখে নিবি না আমরা কিনবো তোর জন্য কিছু নিবি আচ্ছা তা তাহলে তাই করি তোকে বরং ভিডিও কল করে নেব দোকানে গেলে হ্যাঁ তা বল কটা জামা নিবি আর কি কি পছন্দ তোর আচ্ছা তা হ্যাঁ রে আমরা কি আর অত বেশি কিনতে পারব তুই দেখে কিনলেই ভালো হত আমরা যে রঙ কিনবো তা কি তোর পছন্দ হবে কিনা

না রে মা বাজারে যাওয়াই হয়নি একা একা কি আর এইসব ভালো লাগে বল তুই থাকলেও একসঙ্গে যাওয়া যেত ছোটবেলার মত আচ্ছা পাঞ্জাবী নিস ঠিক আছে তাহলে রাখ এখন ভালো করে রাখিস